পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান কৃষিপণ্যগুলি হল যেমন ধান আলু তিল গম এইসব আর ওগুলো চাষের পদ্ধতি হল ধানকে যেমন প্রথমে ধান বীজ ফেলা হয় সেই বীজ কিছুদিন পর তৈরি হয় তারপর সেই বীজকে রোপণ করা হয় জমিতে জল দিয়ে তারপর সেটা তিন চার মাস পর সেটা ধানে পরিণত হয় তারপর সেটা কাটা ঝাড়া তোলা হয় এখন আবার প্রাযুক্তিবিদ্যা খুব উন্নত তাই ওগুলো আর হাত দিয়ে কাটতে হয় না মেশিনের সাহায্যেই কাটা হয় তারপর পশুপালন তো তিল আলু এগুলোও এখন মেশিনের দ্বারা কাটা হচ্ছে মেশিনের দ্বারা আলু খোলা হচ্ছে আলু কুপানো হচ্ছে সব কিছুই মেশিনের দ্বারা এ ব্যাপারে যাচ্ছি আমি পশুপালন পশু সম্পদ হচ্ছে আমাদের যেমন গরু ছাগল হাস মুরগি এগুলো আমাদের গ্রামীণ অঞ্চলে পশুসম্পদ পশ্চিম মেদিনীপুরে এগুলোর চাষ খুব ভালো হয় এবং যেমন গম ভুট্টা গমও এখন মাঠের থেকে শুধু বাড়িতে আনলেই কেটে ঝেড়ে তাকে নিয়ে গম এখান যন্ত্রের সাহায্যে কুটানো হয়ে যাচ্ছে ভুট্টাও একই কেস তৈল বীজও তৈরি হচ্ছে সব কিছু প্রযুক্তিবিদ্যার জন্য আমাদের এখন মানুষের খাটনিটা একটু কম হয়ে গেছে এই চাষের উন্নতিটা হওয়ার জন্য আমাদের মানুষগুলো একটু স্থিতিশীল হয়েছে একটু অন্তত বুঝতে পেরেছে সব সময় যে কাজ কাজ করে থাকত ওটা একটু ভালো হয়েছে